মাছ ধরার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ছিপ তার পরে জাল তার পরে যারা মানে গভীর সমুদ্রে যায় তাদের জন্য কম্পাস তার পরে বিভিন্ন সাংবাদিক নিউজ শোনার জন্য রেডিও এগুলো তো দরকার আমার কাছে কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মানে আমার কাছে মাছ ধরার ক্ষেত্রে আকর্ষণীয় জিনিস হলো ছিপ ছিপ দিয়ে মাছ ধরতে আমার খুব ভালো লাগে অন্যান্যদের কাছে জাল দিয়ে মাছ ধরতে ভালো লাগে এক একজনের এক এক রকম পছন্দ মানে আর এই পেশাটা মানে আলাদা কেন তুলনামূলকভাবে আলাদা এর কারণ যথাযথ কারণ আছে যেহেতু এটা মানে এটাতে খুব কম সময়েই অনেক টাকা রোজগার করা যায় আর এতে তো কোনো শিক্ষাগত যোগ্যতা এই মাছ ধরার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো ম্যাটার করে না ওটাতে তুমি অল্প মানে মাথায় বুদ্ধি থাকলে উপস্থিত বুদ্ধি থাকলে বা ওটা শেখার কৌশল জেনে গেলে তোমার আর কোনো সমস্যা নেই তুমি ওই মাছ ধরার ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারো এটাই ভালো আর মাছ ধরাতে তোমার অধিক পরিমাণে পয়সা মানে কিছু পয়সা থাকলে তোমার কাছে তাতে লাগিয়ে তুমি আরও বেশি মানে উন্নতি করতে পারো

মাছ ধরতে মানে সবারই প্রায় ম্যাক্সিমাম সবারই মাছ ধরতে ভালো লাগে আমার তো সত্যি বলতে আমার মাছ ধরতে প্রচুর ভালো লাগে আমি যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম না আমি তখন আমাদের বাড়িতে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে মানে আমি তখন ছোটো ছিলাম কী করতাম ছিপ নিয়ে মানে বসে যেতাম মাছ ধরার জন্য তাই মাছ ধরাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার